আপনার পরিচিত কেউ আছে যার কাছে কলেজের ডিগ্রি আছে হ্যাঁ আমার পরিচিত আমার পরিচিত বলতে খুবই কাছের পরিচিত আমার একটা দাদা শিবুদা বলে একজন আছে সে কলেজে তার ডিগ্রি আছে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে হ্যাঁ সে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর খুবই এখন অন্যান্য পড়ার দিকে যাচ্ছে যাতে বাইরে কিছু পড়াশুনা করে কিছু করতে পারে ভবিষ্যতে আপনি কি মনে করেন তারা নিজেদের জন্য ভালো করেছে হ্যাঁ কিন্তু ওই ওইটা করে ভালো করেছে তো বটেই কারণ ওই কলেজ কমপ্লিট বা গ্রাজুয়েশন ডিগ্রি না করলে তার পরের যে পদক্ষেপ বা পরের পথ এগিয়ে যাওয়া সে পথে কখনই সফল হতে পারবে না সেইটা গ্রাজুয়েশনটা না কমপ্লিট হতে আগে যে এমএ করতে হবে তাই তাকে ভর্তি নেবে না তাই সেটা খুবই ভালোই করেছে সেই ডিগ্রিটা নিয়ে সেই ডিগ্রিটা নেওয়ার ফলে অন্যান্য জায়গায় যেখানে ব্যাঙ্গালুরু এরকম আনান অন্যান্য জায়গায় যেখানে নার্সিং আরে পড়তে যাবে এইসব ডিগ্রি দেখলে খুবই সুবিধাভাবেই নিয়ে নেবে এবং ধরুন কিছু চাকরি বাকরি বা কিছু কাজ গ্রাজুয়েশন কমপ্লিটের এইসব কিছু কাজ আছে যেমন ধরুন গ্রাজুয়েশন কমপ্লিট করলে কিছু চাকরিতে বসতে পারবে ধরুন প্রাইমারি স্কুল মাস্টার এবং হাইস্কুলের মাস্টার এসব চাকরিতে বসতে পারবে এই জন্য ওই ডিগ্রিটা নেওয়া দরকার কিন্তু অন্যান্য ওই ডিগ্রিটা না নিলে ওই সব পরীক্ষায় বসতে পারবে না ওই জন্যেই ওই ডিগ্রিটা নিয়ে খুবই ভালো করেছে আমার দাদা